পানিতে যত্ন নেওয়ার জন্যে আমাদের প্রাকৃতিক জৈব পদ্ধতি খু খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করি যে পকি পা যায় ঘাস পালা প্রত্যেক প্রাণীদের খাওয়ানো হয় তাতে খুব ভালো হয় পানিদের থেকে অনেক ক্যালসিয়ামিটা গরুর দুধ থেকে ছেনা প্রাকৃতিক জিনিস খাওয়ালে গরুই অনেক দুধ দেয় সেই দুধের থেকে ছেনা আমাদের চাচি মিষ্টি নানারকম তৈরি হয় জৈব পদ্ধতি ব্যবহার করি যেমন শাক গাছে দেওয়া হয় ধানের ধানের পক্ষে দেওয়া হয় আমরা বড়দের কাছ থেকে পরামর্শ নিয়েছি এই পরামর্শ নিয়েই আমরা এই বাঘনি দেশ পানি সম্পদ লালন পালন করি চিক